হ্যাঁ আমি সাধারণত আমার বাড়ির পাশে একজন দাদা আছেন ওনার কাছ থেকে আমি বাগানের ব্যাপারে কীভাবে গাছগুলো ভালো থাকবে গাছে কী দিলে গাছগুলো বাড়বে যাতে পোকামাকড় না হবে এই সমস্ত ব্যাপারে পরামর্শ নিয়ে থাকি ওনার থেকে বেশিরভাগ পরামর্শ আমি পেয়ে থাকি উনি আমাকে ভালো করে বুঝিয়ে দিতে দেন বা মাঝে সাঝে নিজেও এসে উনি নিজেও এসে পরিচর্যা করে দিয়ে যান যে আমার গাছগুলো যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে